আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি আমি অনেক জায়গায় ভ্রমণ করেছি আমি একটি আমি একটি জায়গায় ভ্রমণ করেছিলাম যেখানের যেখানে ভাষা ছিল সম্পূর্ণ আলাদা সেই ভাষায় কথা বলতে আমার খুবই অসুবিধে হচ্ছিল কারণ সেই ভাষা আমি জানতাম না তাই সেই তাদের সাথে মানিয়ে নিতেও আমাদের খুব অসুবিধা হচ্ছিল বিভিন্ন দোকানে বিভিন্ন জিনিসপত্র কিনতে খাবার কিনতে গিয়ে আমি খুবই অসুবিধার মধ্যে পড়ছিলাম তাদেরকে বিভিন্ন আকার ইঙ্গিত ও ইশারার মাধ্যমে বোঝাতে হচ্ছিল আমি কি বলতে চাইছি কারণ তারা যে আমার ভাষা বুঝতে পারছিল না আর আমিও তাদের ভাষা বলতে বা বুঝতে পারছিলাম না তাই আমার সেখানে বেড়াতে গিয়ে আমার খুবই আমি খুবই অসুবিধেয় পড়েছিলাম এবং তাদের সাথে মানিয়ে নিতে আমার খুবই অসুবিধে হয়েছিল